যে ব্যক্তি এই সবেমাত্র আঁকা শুরু করেছে আর তার দক্ষতা আরও উন্নত করতে চায় তার জন্য আমাকে যদি কোনো পরামর্শ দিতে বলা হয় তাহলে আমি একটাই পরামর্শ দেবো যে তাকে স্যারের কথা অনুসরণ করে চলতে হবে আর মেনে চলতে হবে স্যার যেভাবে দেখাবে সেইভাবে তার আঁকাটা আঁকতে হবে লক্ষ রাখতে হবে আর তার সাথে সাথে আঁকার যে সরঞ্জামগুলো আছে সেগুলোও দেখে নিতে হবে সেগুলো যেন ভালো হয় ঠিকঠাক হয় সেটা যদি সরঞ্জাম ঠিকঠাক থাকে আর আঁকার পেপারটা পেপারটাও যেন পাতলা না হয় ঠিকঠাক আর্ট পেপারই যেন হয় তাহলেই ছবি সুন্দর হবে আর তার সাথে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে নিয়মিত অভ্যাস নিয়মিত অভ্যাস করলেই ছবি দিনের দিন উন্নত হতে লাগবে আর আঁকাটা দিনের পর দিন সুন্দর থেকে অতি সুন্দর হবে সেই কারণে শুধু আঁকলে চলবে না বা স্যারের কাছে শিখলেও চলবে না নিয়মিত অভ্যাস করতে হবে আর নিয়মিত অভ্যাসই তাকে উচ্চ শিখরে নিয়ে যাবে